ভারতের জনপ্রিয় যোগব্যায়ামের মধ্যে আমাদের মালদা শহরে রয়েছে প্রভাত যোগাসন যেখানে ছোটো থেকে শুরু করে বৃদ্ধ মানুষরা যোগ ব্যা যোগব্যায়াম করে এখানে অনেক রকম যোগব্যায়ামের পদ্ধতি শেখানো হয় যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সুবিধা লাভ করে আমাদের অনেক সুস্থ রাখে এবং আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে আমাদের সাহায্য করে যোগব্যায়ামের সুবিধেগুলো হলো আমাদের মধ্যে যে আজকাল আমরা যে জাঙ্ক ফুডগুলো খাই তাদের মধ্যে থাকে হওয়া অনেক রকমের অ্যাসিডিটি ঘ অ্যাসিডিটি এবং আরও অনেক রকম আমাদের শরীরের ব্যথা রয়েছে হ্যাঁ যেগুলোর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যোগব্যায়াম করলে আমাদের মানসিক শান্তিও বজায় থাকে হ্যাঁ আজকালের আজকালের যুগে যেমন এত শো এত এত সাউন্ড পলিউশন হয় যে জন্যে মানুষের অনেক মানসিক সমস্যার হয় অ্যা যোগব্যায়াম করলে এই সমস্যাগুলি থেকে আমাদের দের দূরে থাকতে আমাদের এই সমস্যাগুলি থেকে আমাদের অনেক শান্তি পাওয়া যায় এবং যোগব্যায়াম আমাকেও অনুপ্রাণিত করে আমাদের প্রভাত যোগাশ্রম থেকে যেখানে আমরা দেকতে পাই যে ওখানে ছোটো থেকে শুরু করে বৃদ্ধাশ্রম সবাই যোগ করে নিজের মানসিক ও শারীরিক জয়লাভ করতে পারে